বয়স্ক মানুষেরা যেহেতু ছোটা দৌড়া করতে পারেন না তাই তারা সাধারণত লুডো দাবা তাস এই ধরনের খেলাগুলোকে খুবই পছন্দ করেন